আপনি একটি কমিউনিটি কম্পোস্টিং প্রোগ্রাম সংগঠিত করেছেন এবং কম্পোস্টেবল উপকরণগুলি নিষ্পত্তি করতে হবে আপনি কম্পোস্টেবল বর্জ্যের জন্য একটি বিশেষ আবর্জনা সংগ্রহের অনুরোধ করতে চান কমিউনিটি কম্পোস্টিং প্রোগ্রাম থেকে কম্পোস্টেবল উপকরণের জন্য একটি বিশেষ আবর্জনা সংগ্রহণের অনুরোধ করার জন্য পৌর কার্যালয়ের সাথে যোগাযোগ করা কর্মসূচিটি বর্ণনা করুন এবং দ্রুত সহায়তার জন্য অনুরোধ করুন